প্রথমত বলি যে আমি নিজেই চা খেতে পছন্দ করি চা বানাতে গেলে যেসব উপকরণ দরকার প্রথমত একটা চা বানানোর পাত্র নিই সেটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা অন করে তারপর পরিমাণ মতো জল দিয়ে সেই জল অনুযায়ী চা পাতা তেজ পাতা চিনি এবং একটু পরে দুধ দিয়ে সেটাকে মোটামুটি দশ মিনিট ফোটানো হয় ফোটানোর পর সেটা চায়ে মোটামুটি তৈরি হয়ে যায় এটা মোটামুটি নর্মাল চা তৈরি হয়ে যায় এবং যখন আমার মাথা ব্যথা করে ঠিক আছে তখন আমি চায়ে মোটামুটি আদা দিই আদার সাথে সাথে লবঙ্গ দিই তার সাথে তেজপাতা দিই এইসব দিয়ে পরে চাটাকে আমি আবার একটু সুস্বাদু করে নিই